আমার বিভিন্ন ইচ্ছে বা আকাঙ্ক্ষাগুলোর মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইচ্ছে হল আমার সামাজিক উন্নয়নমূলক কার্যকলাপ এবং সমাজের পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা আবার রক্তদান করা সমাজের পিছিয়ে পড়া মানুষকে অর্থনীতিভাবে শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে আসা আমার এ ইচ্ছে এসেছে আমার বাড়ির মামা বা মা বাবার কাছ থেকে এবং বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার হাত ধরেও এই সামাজিক উন্নয়নমূলক কাজের অনেক অনুপ্রেরণা পেয়ে থাকি আমরা বর্তমান যুগে মোবাইল ফোন ব্যবহার করলে দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষকে মানুষ সাহায্য করছে অর্থনীতিকভাবে হোক শিক্ষাদানের মাধ্যমে হোক বিভিন্নভাবে মানুষ বর্তমানে মানুষকে সাহায্য করছে এই সোশ্যাল মিডিয়ার থেকেও আমি অনেক অনুপ্রেরণা পেয়ে থাকি মানুষকে সাহায্য করার জন্য